হ্যালো হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ লাগবে কত করে কি করছেন মানে কতটা কি রয়েছে তো সেরকম তাহলে নিতাম আর কি হ্যাঁ পুরোটা নিয়ে নেব কোন অসুবিধে নেই আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ দিয়ে দেবেন কোনো অসুবিধে নেই সাত কিলোর মতোই আচ্ছা ঠিক আছে আর ওগুলো বলছি ভালো করে ওগুলো রেখেছেন তো মানে একটু ঠান্ডা ফান্ডা নষ্ট ফস্ট হয়ে যায়নি তো

আচ্ছা আচ্ছা

ঠিক আছে আমি নিয়ে নেবো বলছি টমেটো কত করে করছেন হ্যাঁ সে তো দেখে আচ্ছা ঠিক আছে আর আপনার হচ্ছে কুঁদরিটা আচ্ছা আচ্ছা ওটা একটু ছাব্বিশ টাকা করে নেবেন সাতাশ টাকা হলে আমাকে তো বিক্রি করতে হবে বুঝতেই পারছেন তাই ছাব্বিশ টাকা আসলে একটু দেখে করে নেবেন ঠিক আছে কি বলবো আপনার কাছে প্রত্যেকবার মাল নিই বুঝতেই তো পারছেন হ্যাঁ লঙ্কা তো শুনলাম তো আপনার পঞ্চাশ টাকা করে চলছে এবারে আপনি কেমন কি করতে আচ্ছা ঠিক আছে তাহলে ওগুলো তাহলে আপনি পাঠিয়ে দিন আমি গাড়িটা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি তাহলে ভালো করে গুছিয়ে পাঠিয়ে দেবেন গাড়ি আপনার কাছে যদি হয় তো পাঠিয়ে দিন নাহলে আমার গাড়ি আমি পাঠাচ্ছি তাহলে ওগুলোতে তুলে দেবেন ভালো ভাবে তাহলে আমি নিয়ে চলে আসবো আর পয়সাটা আপনাকে অনলাইনে না হলে অ্যাকাউন্টে ফেলে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে